ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ সময় বোঝাই কারণ যে আগেকার সময় যে সাদা কালো ছবি ছিল ও তার সঙ্গে সঙ্গে যত দিন যাচ্ছে বা যত সময় যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এ সব জিনিসের নতুন করে একটা মানে সময় বা নতুন করে অনেক জিনিস পরিবর্তন হচ্ছে নতুন করে অনেক জিনিস তৈরি হচ্ছে যেসব জিনিস আমরা জানতাম না তবুও এখন সেসব জিনিস তৈরি হচ্ছে বা এই সব জিনিস প্রচার হচ্ছে সেই সব জিনিসের ধারণা সেই সব জিনিসের এর সাহায্যে এ এখন যেসব জিনিস হচ্ছে বা ছবির মধ্যে এতটা মানে কমপ্লিমেন্ট হচ্ছে মানে এ আগেকার সময়ে আগেকার ছবির সঙ্গে এখনকার ছবিির কোনো তুলনায় নেই এখনকার ছবি অনেক উন্নতি করছে এখন যত দিন যাচ্ছে তত জিনিস তত ছবি ই স্টুডিও ক্যামেরা ফোন অনেক উন্নতি হচ্ছে আগেকার সময়ের মতো এখনকার সময় নয় এখনকার সময় অনেক উন্নতি করছে আর এখনকার সময়ের ছবিগুলো অনেক কালারফুল ফুল বা অনেক কালারে অনেক জিনিসের সৌন্দর্য ও অনেক মানে উন্নতি অনেক উন্নতি হচ্ছে আগেকার মতো এখনকার জিনিস আর নয় এখনকার সময় অনেক উন্নতি হচ্ছে হ্যাঁ এখনকার ছবি ফ্যাশান এখনকার সময় মডেল এলে এখন সব জিনিস সব জিনিস প্রত্যেকটা জিনিসটা উন্নতি হচ্ছে

হয় আগেকার সময় এখনকার সময় এটাই গুরুত্বপূর্ণ ও এটাই তফাৎ যে এ আগেকার জিনিসের সঙ্গে এখনকার জিনিসের কোনো তুলনা হয় না এখনকার জিনিস যত দিন যাচ্ছে তত ও উন্নয়ন বা উন্নতি বাড়ছে